ওষুধ খুব একটা সাশ্রয়ী মূল্যে নেই আজকাল ওষুধের বাজার অনেকটা বেড়ে গেছে স্বল্প দামের ওষুধ আর বাজারে পাওয়াই যায়না আমার আয়ের প্রায় কুড়ি শতাংশ ওষুধের পেছনে খরচ হয় যদিও ন্যায্য মূল্য ওষুধের দোকানে কিছুটা ছাড় পাওয়া গেলে সেটা সবসময় সহজলভ্য বোধ হয়না